গাছপালা আমার খুবই ভালো লাগে গাছপালা ফুল ফল সবজি লাগাতে আমার খুব আগ্রহ সামনে জায়গা থাকার কারণে আমি বাগানটাকে একবারে নিজের মতোন করে সাজিয়ে তুলেছি গাছপালার মধ্যে ধরুন আমার বড়ো বৃক্ষজাতীয় গাছ যেটা আম আছে আর লিচু গাছ আছে আর ফুল ফল সবজি সবই ভালো লাগে লাগাতে কিন্তু সবজির মধ্যে আমার বাঁধকপি ফুলকপি গাজর এগুলোই আমি বেশী লাগাই এগুলোতে আমার যেমন ভালো লাগে দেখতে তেমন আমার সংসারে নিয়মিত যে সবজিটা প্রয়োজন সেটাও জোগান দেয় তাছাড়াও আমার এমন দুটো লঙ্কা গাছ আছে সারা বছরই আমাকে লঙ্কা জোগান দেয় লঙ্কা আমাকে বাজার থেকে কিনতে হয় না ফুলগাছের মধ্যে ডালিয়া গোলাপ এই সব ফুলগুলো আমার খুব প্রিয় রজনীগন্ধাও আমি খুব ভালোবাসি রজনীগন্ধা দিয়ে এমন সুগন্ধ ছাড়ে রজনীগন্ধা থেকে হ্যাঁ মাঝে মাঝে আমি বাড়িতে ভেস্টের মধ্যে রাখি আর সুগন্ধ গোটা বাড়িতে ছড়িয়ে পরে এই কারণে আমার রজনীগন্ধা গোলাপ জুঁই সমস্ত রকমেরই ফুল গাছ বাগানে লাগানো আছে